বাড়িতে পোষা পাখি আছে অনেকে বাড়িতে পাখি পুষে রাখে খাঁচার মধ্যে রঙ বেরঙের পাখি শত শত পাখি দেখে কিছু কিছু এরিয়া আছে যারা পোলট্রি ফার্মের মতো ঘর বানিয়ে পাখি পোষে ওটা তাদের ব্যবসা তো আমি কিছু কিছু জায়গা ঘুরতে গিয়ে দেখেছি ভীষণ ভালোও লেগেছে মনে মনে হচ্ছিলো যে অনেক অনেক পাখি বাড়িতে কিনে আনি কিন্তু সেটা কোনোভাবে সম্ভব ছিল না আর সেখানে পাখির দাম অনেকটা কম ছিলো আমাদের এখানে পাখির বাজারে যা দাম তার দুগুণ কম দামে তারা বিক্রি করছিলো যেহেতু তারা ব্যবসায়ী বাড়িতে ব্যবসা করে ফার্মে তো রঙ বেরঙের পাখি দেখার মজাটাই আলাদা সারাক্ষণ কিচিরমিচির করবে তাদের ডিমের ডিম পাড়ার যে একটা ডিম আছে তার মধ্যে যাবে ভীষণ ভালো লাগে তাছাড়া পাখি পর্যবেক্ষণ করতে গেলে একটু বাইরের দিকে যেতে হবে গ্রামাঞ্চলে নদী নালা সমুদ্রে নদী নালা জঙ্গলেরও দিকে গেলে নিত্য নতুন পাখি দেখা যাবে মানুষ তো সবচেয়ে ভয়ঙ্কর জীব সেটা শুধু পাখি নয় সমস্ত প্রাণীগুলোই জানে তাই আমাদের চেষ্টা করতে হবে কোনো পাখি দেখলে তাদেরকে তাড়া না মেরে চিৎকার চেঁচামেচি না করে একটু আড়াল কোনো জায়গায় শান্ত শিষ্ট হয়ে মুগ্ধ নয়নে তাদেরকে দেখা উচিত ছবিও তোলা যাবে আমাদের এখানে যে পাখিরালয় ওখানে তো প্রায় যাই ভীষণ ভালো লাগে চিড়িয়াখানা আছে সেখানেও পাখি দেখা যায় ওখানে সত্যি কথা বলতে পৃথিবীর বিভিন্ন রকমের পাখি ওখানে আছে তবে ওই যে বন্দি বন্দি অবস্থায় আমার খুব একটা পাখি দেখতে ভালো লাগে না কি সুন্দর মুক্ত থাকবে মুক্ত আকাশেও ডানা মেলে উড়বে তারা নিজের পছন্দ মতো বাসা তৈরি করবে ভালোবেসে মিলেমিশে প্রকৃতির সঙ্গে থাকবে প্রকৃতিকে ভালোবেসে এটা আমার বড্ড প্রিয় তো নতুন নতুন পাখি পর্যবেক্ষণ করার জন্যে একটু চারিদিকে চোখ কান খুলে রেখে ঘুরতে হবে আর নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে হবে বিশেষ করে বিশেষ করে যেসব এরিয়ায় গাছপালা একটু বেশি থাকে কারণ যেখানে গাছপালা বেশি থাকে সেখানেই তো পাখিরা বেশি থাকে এই আমাদের এখানে যেমন একটা পাশে যে বাঁশ বাগান আছে বা বা বাবার বাড়ির ওদিকে গেলে বাবার বাড়ির ওদিকে গেলে দেখা যায় বাঁশ বাগানে সন্ধ্যে হলেই সূর্য ডোবার সাথে সাথেই ওরা বাঁশ বাগানে ফিরে আসে কিচিরমিচির কিচিরমিচির করে ভোর হলে কিচিরমিচির কিচিরমিচির করে ভীষণ ভীষণ ভালো লাগার একটা ব্যাপার ভীষণ শান্তি পাই এগুলো শুনলে